এইটা কি চিকেন শপ আমি বলছিলাম আমার বোনের বিয়েতে পঞ্চাশ কেজি মুরগি পুরো তাজা মুরগি লাগবে আপনি কি দিতে পারবেন আমার ঠিকানা হচ্ছে দু নম্বর কলোনিতে যে পাঁচ নম্বর বাড়িটা আছে দেখবেন সেই বাড়িটায় আসবেন সেই বাড়িটায় আমার চিকেনটা সাপ্লাই হবে আমার নাম হচ্ছে অরিজিৎ লাহা দেবেন

মালটা লাগবে আপনার বলতে তারিখটা হচ্ছে পাঁচ তারিখের পাঁচ তারিখ ছয় মাসের পাঁচ তারিখে আসলেই হবে আমার ওই দিনে বিয়ে আছে আপনি মালটা দেবেন সকালে আটটা থেকে দশটার মধ্যে একটু মালটা ডেলিভারি করবার চেষ্টা করবেন কেন রাঁধুনির তো অনেক রান্না আছে না ওই জন্য আপনার চিকেনের কত রেট আছে আপনার হ্যাঁ আমি পন পঞ্চাশ কেজি নেব হ্যাঁ তবুও আপনি একটু টোটাল করে বলুন না পঞ্চাশ কেজি মানে দামটা কত হচ্ছে একটু হ্যাঁ তার থেকে তো অবশ্যই ডিসকাউন্ট দেবেনই তো আপনি এত কত অ্যাডভান্স দিতে হবে আপনাকে এখন

হ্যাঁ আমি আমি আমি শুনলাম যে একটা লোকের কাছ থেকে শুনলাম আপনার চিকেনটা না কি অনেকটাই ভালো চিকেন আছে চিকেনটা অনেকটাই সুস্বাদুও হয় চিকেনটা অনেকটাই তাজা আছে চিকেনগুলো ওই জন্যে আপনাকে ফোন করলাম আমার বোনের একটা মাত্র বোন তো বিয়েবাড়ি তো ওই জন্য ফোন করলাম আমি

হ্যাঁ আপনি এসে বাড়িতে এসে অর্ডারটা দিয়ে যাবেন না আমাদেরকে লোক পাঠিয়ে আনাতে হবে গাড়ি করে কোনও এরকম কোনও ইয়ে আছে না কি ও ঠিক আছে আমাদের তো বিয়ে বাড়ি উপলক্ষে আমরা তো চাপে থাকছি তাহলে যেতে পারছি না আপনারই কর্মচারী দিয়ে আমাদের কে ওই ঠিকানায় ওই পঞ্চাশ কেজি মুরগি পাঠিয়ে দেবেন আপনি হ্যাঁ আর বলছিলাম আপনি কি অন্য জায়গায়ও অন্য মানে মুরগি সাপ্লাই করেন হ্যাঁ আমি বলছিলাম আমার বোনের সঙ্গে যেই গ্রামটায় বিয়ে হচ্ছে সেই গ্রামটার নাম হচ্ছে চন্দ্রকোণা চন্দ্রকোণার ধামকুড়া সেই জায়গাটা ওই জায়গাটার মধ্যে ওখানে একটা ওই পাঁচ নম্বর না ছ নম্বর বাড়ি বলল ওনাদের ওনাদের বাড়িতে হচ্ছে তিরিশ কেজি মুরগি লাগবে আপনি কি দিতে পারবেন ওখানেও ঠিক আছে আর বলছিলাম ওনারাই বলছিল যে আপনার দোকানে যেয়ে মুরগিটাও চেক করবেন আর হচ্ছে পুরো একবারে সব জেনে শুনে আপনি একবারে পুরো মানে ওই দামটা পুরো একটু দিয়ে একবারে সব লট ক্লিয়ার করে আসবেন বলেছিল ওরা আমি তাহলে নাম্বারটা আপনাকে সেন্ড করে দিচ্ছি আমি

ও ঠিক আছে ধন্যবাদ স্যার